প্রথম স্ট্যাম্প আঠেরোশো চল্লিশ সালে পেনি ব্ল্যাক নামে পরিচিতি প্রথম স্ট্যাম্প যুক্তরাজ্যে প্রকাশিত হয়েছিলো মূল্য আজ একটি পেনি ব্ল্যাক স্ট্যাম্পের মূল্য পাঁচশো থেকে দশ হাজার পর্যন্ত হতে পারে অবস্থা এবং বিরলতার ওপর নির্ভর করে মুদ্রা প্রথম মুদ্রা সাতশো খ্রিস্ট পূর্বাব্দে লিবিয়া তে প্রথম মুদ্রা তৈরি করা হয়েছিলো মূল্য লিবিয়ান মুদ্রার মূল্য নির্ধারণ করা কঠিন কারণ এগুলি খুব বিরল সিলা প্রথম সিলা সংগ্রহ আঠেরো শতকের শেষের দিকে ইউরোপে সিলা সংগ্রহ একটি জনপ্রিয় শখ হয়ে ওঠে মূল্য সিলার মূল্য তাদের খনিজ গঠন বিরলতা এবং সোন্দর্যের ওপর নির্ভর করে কিছু সিলা হাজার হাজার ডলার মূল্যের হতে পারে